হ্যালো হুম বলো না আমি যাইনি স্কুল হ্যাঁ জানি তো আমি ভাবছি যে কিছু একটা

কিছু একটা আমাদের কিছু একটা আমাদের আমাদের বি বিজ্ঞান সপ্তাহ আসন্ন

হ্যাঁ সায়েন্সের একটা প্রোজেক্ট করে আনলে ভালো একটু এসে স্টুডেন্টরা ওটাই হ্যাঁ একটু টেস্ট করলে ভালো হবে যে জানা যাবে আমাদের ছাত্রদের ইস স্টুডেন্টদের দিয়ে জানা যাবে মানে কেমন কী করেছে আমাদের হ্যাঁ ওটা ভাবা যাবে আমাদের সবাইকে এ এসে ফুল ফুল সাজানো একটা ভালো করে মানে প্রোগ্রাম করা একটা ভালো হবে ওইটা যে সবাইকে আসতে হবে

হুম দেবে ওস অবশ্যই দেবে আমাদেরকে হুম হুম হুম আমার তো শরীর অসুস্থ আছে তাহলে আমি চেষ্টা করব যাওয়ার অবশ্যই যাব হুম একটি হুম আমার একটি প্রোগ্রাম তো হবে তো যাব কো যেমনি কোনো মতন তো যাব আমার ওটা তো আমার দায়িত্ব

হ্যাঁ অবশ্যই থাকব আমি অ্যাভেলেবল একটি মানে পো প্রোগ্রাম হয়ে আপনা তোমরা করবে একটা আমি তো জুম বা কোনো ইয়ে থেকে আমি তো অবশ্যই অ্যাকটিভ হব যদি না আসতে পারি

হ্যাঁ আপনি হ্যাঁ অবশ্যই লিঙ্ক এ এ পাঠাবে লিঙ্ক আমি অবশ্যই আমি জয়েন হবো অবশ্যই পাঠাবে হুম হ্যাঁ সাদা ড্রেসও পরে আসুক না আমাদের একটি নিয়ম যে আমরা সাদা ড্রেস পরে আসছি স্কুলের নিয়ম ওটা অবশ্যই পরে আসতে হবে হুম ওটা আসতেই হবে

হুম আপনি তুমি তুমি ভালো করেছ ওটা বলে রেখো সবাইকে অবশ্যই আসবে আমি চেষ্টা করব যতটুকু হোক কা হুম যতটুকু হোক আমি শরীরটা ভালো হলে আমি অবশ্যই যাব না হলে লিঙ্ক পাঠাবে আমি জয়েন অবশ্যই হব আচ্ছা ঠিক আছে হুম ওয়েল ডান ঠিক